হাসপাতাল বলতে আমি যেটা বলছি আমার ঘাটাল হসপিটালে যে আমি মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম হসপিটালের মাধ্যমে সেখানে গিয়ে দেখি বিশাল লাইন এবং সে লাইনে আমিও দিয়েছি আমিও দাঁড়িয়ে রয়েছি এবং মাকে পাশে নিয়ে বোস করিয়ে রেখেছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই রয়েছি কোনো আমরা সুযোগ পাইনি কারণ না ওই হসপিটালের মধ্যে অনেকরকম দালাল থাকে যারা রুগিদের রুগিদের লোকেদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আগে তাদেরকে লাইনের আগেও তাদেরকে ডাক্তার দেখিয়ে দেয় কিন্তু আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরেও সুযোগ পাইনি যখন হয়েছে সুযোগ পেলাম লাইন কাটল মানে লাইনে গেলাম তখন ডাক্তারের তাড়া দেখে ডাক্তার বেরিয়ে গেল বলল আজ আর হবে না তাহলে এইভাবে চলতে থাকলে রুগি তো আমাদের ক্ষেত্রে রুগিরা কোনো মানে সেবাই পাবে না আর আমার পাশের গ্রামেতে যেই হসপিটাল হয়েছে সেখানে কোনো ব্যাপার নাই কারণ আমরা স্থানীয় লোক আমাদের সুযোগ আছে লাইনে থাকলেও ওখানে হচ্ছে নিয়ম কানুন কারণ সিভিক পুলিশ দিয়ে লাইন দেওয়া থাকে কোনো আগুপিছুর কোনো কারণ হয় না কিন্তু আমার অভিজ্ঞতায় ওইটাই হয়েছে যে আমরা হচ্ছে আমাদের কাছে আমার পয়সাকড়ি নেই যে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আমরা আগে রুগি দেখিয়ে নেব সে অর্থ আমাদের অনেক খুবই কম আমরা দেখতে পাচ্ছি কি লাইন দিয়ে দাঁড়ালে এক ঘন্টা পর আমাদের রুগিকে দেখানো হয়ে যাবে এ অবস্থা মতো ঝগড়া মারপিট পোঁজলা পোঁজলি অনেকরকম অশান্তির মধ্য দিয়ে আমাদেরকে কাটাতে হয়